হ্যালো হ্যালো দাদা আপনার কি সবজি দোকান আছে কি কি সবজি পাওয়া যায় আমার তো অনেক কিছুই সবজি লাগবে আমার একটা অনুষ্ঠান বাড়ি আছে সেখানে অনেক কিছুই সবজি লাগবে তাহলে কোনটার কিরকম দাম একটু বললে ভালো হতো কুমড়োটার কত

হ্যাঁ কারণ আমার তো একটা অনুষ্ঠান বাড়ি আছে এখানে বেশিই লাগবে ধরুন আলু লাগবে পঞ্চাশ কিলো কুমড়ো লাগবে তিরিশ চল্লিশ কিলো ডাঁটা লাগবে দশ বারো কিলো আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই তো পাওয়া যাবে নাকি এখানে কি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কি কোনও ইয়ে সুবিধা আছে আপনাকে আমি তাহলে ডেটটা জানাবো কবে লাগবে আর তো বলছিলাম যে তো বলছিলাম যে একসাথে তো আমার অনেকগুলোই সবজি লাগবে যদি কিছু ডিসকাউন্ট করা যায় সবজি ভালো হবে তো আপনার দোকানটা কোনখানে হ্যাঁ